আমার প্রিয় কিছু বাইকের মধ্যে হলো রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক তারপরে হচ্ছে আমার ডমিনা ফোর হান্ড্রেড এবং যদি আর একটুখানি কম সিসির মধ্যে আসতে চান তাহলে অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি এটাও খুব ভালো বাইক রাইড করার জন্যে আমার কাছে সম্প্রদায় আর ওয়ান ফাইভ ওয়ান ফিফটি সিসি ইয়ামাহা কম্পানি বাইকটি এবং ডমিনা ফোর হান্ড্রেড এবং রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি হান্টার এছাড়াও অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি বাইকটি আছে বাইক চালানোর জন্যে সবথেকে ভালো আরামদায়ক বাইক যদি বলেন সেটা নির্ভর করে যিনি চালাচ্ছেন যদি তার হাইট একটু কম হয় তাহলে আমার কাছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি খুবই ভালো একটি আরামদায়ক বাইক হিসাবে তার কাছে পরিচয় পাবে এছাড়া যদি কেউ স্পোর্টস লাভার হয় তাহলে ডমিনা ফোর হান্ড্রেড এই বাইকটাও রাইডের জন্যে খুবই ভালো হ্যাঁ তেল খুব মাইলেজ খুবই কম দেয় কিন্তু তাও হাই স্পিড এবং হেভি বাইকের ফলেতে আপনি খুবই হাই স্পিডে গাড়িটা চালাতে পারবেন আর যদি নর্মাল কেউ ভালো মতন যেতে চান তাহলে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক বা ফাইভ হান্ড্রেড ক্লাসিকটাও খুবই ভালো রাইড করার জন্যে আরামদায়ক রাইডের জন্যে রয়্যাল এনফিল্ড সর্বদাই খুবই ভালো বাইক তৈরি করেন আর এছাড়া যদি আমার কেউ কোনও পছন্দের বাইক যদি বলে থাকেন তাহলে কাওয়াসাকি জি নাইন হান্ড্রেড বাইকটা আমার কেনার খুব ইচ্ছা